আমাদের গ্রামের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামগুলোতে রাস্তা খুবই খারাপ এবং এইগুলোতে প্রায় দুর্গম রাস্তাই বলা চলে এর মধ্যে আমি প্রচুর পরিমাণে বাইকিং করেছি এছাড়া আমার দুর্গম রাস্তার একটি অভিজ্ঞতা রয়েছে সেটি হলো আমি যখন পাহাড়েতে বেড়াতে গিয়েছিলাম সেইখানে আমি বাইকে করে গিয়েছিলাম এবং আমি আমার বন্ধুদের সথে গিয়েছিলাম যখন আমরা সেই পাহাড়ের ঢালেতে উঠার জন্য বাইক নিয়ে যাই সেই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো এবং পাহাড়ি রাস্তাতে নানা রকম ছোটো ছাট ছোটো খাটো গর্ত থাকার জন্য সেই গর্তগুলি জলেতে ভরে গিয়েছিলো এবং জলে ভরে যাওয়ার জন্য আমরা যখন বাইক নিয়ে তার মধ্য দিয়ে যাচ্ছিলাম আমাদেরকে খুবই অসুবিদার সম্মুখীন হতে হচ্ছিলো কারণ কোন গর্তটা কত বড়ো বা কোন গর্তটা কোন দিকে গিয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম না এই জন্য এইটি খুবই দুর্গম পথ ছিলো কিন্তু আমরা সকল বন্ধুরা ভালোভাবে একটি পর একটি গর্ত দেখে আস্তে আস্তে করে সেই দুর্গম রাস্তার দিকে এগিয়ে পাহাড়ের চূড়তে গিয়েছিলাম এবং রাস্তাটি খুবই পিচ্ছিল ছিলো আমাদের বাইকের টায়ারও প্রচুর পরিমাণে পিছল খাচ্ছিলো এই রাস্তাটিতে তাও আমরা জোরে না চালিয়ে খুবই আস্তে আস্তে আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই যাত্রাটি সম্পূর্ণ করেছিলাম